নমস্কার আমি সুলেখা দাস বলছি ঘাগড়া থেকে এটা কি পাগলা বাবার হোটেল আমার কয়েক প্লেট খাবার লাগতো নিরামিষ আইটেমের মধ্যে কিছু লাগবে কিছু আমিষ আইটেমের মধ্যে নিরামিষ আ আইটেমের মধ্যে আমাকে দেবেন কাঁঠাল ডাল পনিরের তরকারি ভাত ওগুলোর সঙ্গে এক্সট্রা করে চাটনি সস আর স্যালাড লাগবে আর আমিষ আইটেমের সঙ্গে কাতল কালিয়া ইলিশ মাছের ভাপা পাঁঠার মাংস এই সব জিনিসগুলো লাগবে এগুলোর সঙ্গে চাটনি সস এবং স্যালাড মাস্ট লাগবেই বারো প্লেটের মতো অর্ডার দিতাম হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন তাহলে ঘাগড়ায় একটু পৌঁছে দেবেন